হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ বলুন কি ফুল নেবেন হ্যাঁ তো কি পুজো আছে ও আচ্ছা বলুন কি কি ফুল লাগবে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছি গাঁদা ফুল লাগবে না কি গাঁদা গোলাপ রজনীগন্ধা সূর্যমুখী

করবী পুজোর জন্য করবী ফুল পদ্ম ফুল এগুলো আচ্ছা আচ্ছা কি কত পরিমাণে লাগবে কি কি ফুল মানে সব ফুলগুলো একটু বললে ভালো হতো তাহলে আমি আচ্ছা ঠিক আছে যে যেরকম ধরণের ফুল নেবেন সেইরকম ধরণের রেটও কিন্তু লাগবে যেমন ধরুন গোলাপটা একটু কস্টলি আছে যেমন আপনি এক কিলো ফুলে আড়াইশো টাকা বা তিনশো টাকা আর চারশো টাকা যেরকম ফুল নেবেন সেরকম দাম আছে আচ্ছা সব দামগুলো বলতে যেমন ধরুন গোলাপটা আছে তিন রকমের তো তিন রকম ফুলের তিন রকমের দাম আছে এবার আপনি বলুন কোনটা নেবেন আড়াইশোর আছে তিনশোর আছে সাড়ে চারশোর আছে কি এক কেজি ফুলের ঠিক আছে তাহলে আপনি বলুন কোনটা নেবেন আপনি তিনশোরটা আচ্ছা তারপর হ্যাঁ তারপর আছে নীলকন্ঠ সেটা কতোটা লাগবে পাঁচশো নিশ্চয়ই না এক কেজি আচ্ছা আর আছে হলো আপনি বললেন দূর্বা ঘাস আছে সেটা তো নাহলে হলো রজনীগন্ধাটা ঘর সাজানোর জন্যে তাই তো আচ্ছা ওটা কিন্তু হ্যাঁ ওটা কিন্তু কস্টলি আছে যেহেতু একটু গন্ধযুক্ত তো আচ্ছা ঠিক আছে তাহলে কবে মানে পুজো পুজো কবে আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে কাল সকালে সবটা দিয়ে আসবো

হ্যাঁ আমার এই নম্বরেই ফোন পে আছে আপনি অ্যাড্রেসটা এই নম্বরে পাঠিয়ে দিন এবং আমি ওটা ডেলিভারি করে দেব কাল সকালে পঁচিশশো পঁচিশশো মতো লাগবে তো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিন হ্যাঁ হ্যাঁ এই নম্বরে এই নম্বরে ফোন পে আছে আপনি পাঁচশো টাকা পাঠিয়ে দিন আর হোয়াটসআপে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি অ্যাড্রেস ম্যাসেজ করে দিন আমি কাল সকালে গিয়ে দিয়ে আসবো হ্যাঁ থ্যাঙ্ক ইউ হাঁ